হ্যালো দাদা বলছিলাম যে বিদ্যুৎ বোর্ডের বিল্ডিং বিভাগের সাথে কি আমি কথা কথা বলছি এই মাসে আমার বিল দু হাজার টাকা দেওয়া হয়েছিল কিন্তু সেখানে আমার ব্যাংক থেকে চার হাজার টাকা কাটা হয়েছে এটা কেন কাটা হয়েছে আপনি কি বলতে পারবেন আমার আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটু জেনে বলতে পারবেন কেন কাটা হয়েছে তা চার হাজার টাকা কাটার পরেও আমার বাড়ি এখনও দু তিন দিন থেকে বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকলে বাড়ি আমার খুব প্রবলেম হচ্ছে খুব সমস্যা হচ্ছে বিদ্যুৎ ছাড়া কিছুই হচ্ছে না আপনি প্লিজ একটু দেখুন না এর যদি সমাধান করতে পারেন আর খুব তাড়াতাড়ি সমাধান করলে একটু ভালো হয় আর কেন চার হাজার টাকা কাটার পরেও আপনি অ্যাকাউন্টটা একটু চেক করে দেখবেন যে কেন কেটেছে চার হাজার টাকা কাটার পরেও সে এখনও বিদ্যুৎ আসেনি আপনি একটু চেক করে দেখুন আমার এখন কি আপনি বলতে পারবেন যে কেন বা কাটার পরেও বিদ্যুৎটা আসেনি বিদ্যুৎ ছাড়া তো বাড়ি কিছুই হচ্ছে না বিদ্যুতের খুব দরকার বাড়ি আমার পরিবারের খুব সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকলে তো এখন এই যুগে এখন বিদ্যুতের খুব দরকার বিদ্যুৎ ছাড়া আমার ভাই বোনের পড়াশুনো হচ্ছে না আরও অনেক দরকার আর বিদ্যুৎটা খুব দরকার আপনি একটু উ দেখুন না আমার অ্যাকাউন্টটা একটু চেক করে নিন নিয়ে আর দেখুন যদি খুব তাড়াতাড়ি একটু সমস্যার সমাধান করতে পারেন